হ্যাঁ আমার বাড়িতে পোষ্য প্রাণী রয়েছে আমার একটি ছোট্ট কুকুরের বাচ্ছা রয়েছে আমি কুকুর ভা পুষতে অনেক ভালোবাসি কারণ এর বিভিন্ন রকমের উপকারে আসে যেমন আমাদের কুকুর বাড়িতে রাত্রে বেলা পাহারা দেয় যদি কখনও চোর বা ডাকাত আমাদের বাড়িতে কিছু চুরি করতে আসে তখন কুকুর সঙ্গে সঙ্গেই আমাদেরকে ডেকে ঘুম থেকে তুলিয়ে দেয় ফলে আমরা বিভিন্ন চুরি হওয়ার বা হাত থেকে বেঁচে যায় এছাড়াও কুকুর আমাদের নিত্য সঙ্গী হয়ে থাকে আমি যখন বিকালে কোথাও হাঁটতে যাই তখন আমি কুকুরটিকে সঙ্গে নিয়ে যাই এছাড়াও কুকুর আমাদের বিভিন্ন অন্যান্য প্রাণীদের হাত থেকেও রক্ষা করে থাকে বিভিন্ন প্রাণীরা আমাদের উপরে আক্রমণ করে যেমন বেড়াল এবং শুয়োর এসব প্রাণীরা যদি রাস্তাঘাটে আমাদের আক্রমণ করে তখন কুকুর আমাদেরকে বাঁচায় এছাড়াও কুকুর হল বিভিন্ন মানুষের সমমন মনোভাবাপন্ন এক ধরনের জীব এই কুকুর আমাদের মধ্যের বিভিন্ন শারীরিক মানসিক অবস্থা বুজতে সক্ষম বিভিন্ন সময়ে আমরা যখন বিভি দুঃখের মধ্যে ভেঙে পড়ি তখন আমি কুকুরটিকে নিয়ে ঘুমিয়ে পড়ি এবং কুকুরটি আমার নিজের প্রাণের চেয়েও প্রিয় এছাড়াও আমি একটি বেড়াল পুষতে চায় বেড়ালও অনেক উপকারী হয় বেড়াল সুন্দর হয় এবং বেড়াল বিভিন্ন সময়ে আমাদের কাজে আসে